হ্যাঁ আমার ডিম খাওয়া মানা আছে কারণ ডিমে আমার অ্যালার্জি এবং ডিমের জন্য আমার মাথাতে যন্ত্রণাও করে আর এটা রান্না করার সময় আমাকে নাকে কাপড় দিয়ে বা মাস্ক পরে রান্না করতে হয় নাহলে যদি এই গন্ধটা নাকে ঢুকে যায় তালে বমি বমি ভাব আসে এবং গা হাতে ফোলা ফোলা দাগও হয়ে যায় এই খাবার রান্না আমি যদিও কমই করি অন্য কাউকে দিয়েই রান্না করতে দিই কিন্তু যখন অত্যন্ত জরুরি সময়ে আমাকে রান্না করতে হয় তখন আমি নাকে কাপড় দিয়ে নিই যাতে ওই গন্ধটা আমার না পাই এইভাবেই আমি এর উপরে কাজ